আমি পাখি দেখার সময় আমার খুব ইচ্ছা আমি পাখি দেখার সময় ভালো পাখি দেখলেই ফোনে চেষ্টাও করতাম তোলার যখনই ভালো কোনো প্রাকৃতিক তখন কাউকে ডেকে সেল ফোন নিয়ে আমরা ফটো তুলবো বন জঙ্গলের মধ্যেও আমরা গেলেই আমরা ফটো তুলতাম তাকে অতো পাখিরার ফটো বাঁধানোও আছে আমার হুম যে ভালো একটা ভালো একটা ফটোশুট করলাম তার ফটোটা বঁধিয়ে রাখলাম আগে তো অত উন্নত মানের ক্যামেরা ছিল না কিন্তু অত ভালো ফটো হতো না কিন্তু এখন কত উন্নত মানের ক্যামেরা উঠেছে হ্যাঁ তো সেই তাতে তো দারুণ ফটো হয় হ্যাঁ যে একটা ক্যামেরা এসএলআর যেটা মানে আমরা ওই যে দূরের জিনিস হ্যাঁ যে জুম করে

হ্যাঁ আমার অনেক ফটো এমনি বাঁধানো আছে পাখিরই ফটো হ্যাঁ জঙ্গলে গেলেই আগে আমরা ওই পাখি ফটো তুলতাম এই আর খুব তো আনন্দ পেতাম পাখি অনেকে ওই বন্দুক নিয়ে যেত পাখি মারার জন্য কিন্তু আমরা দেখলেই আগে বারণ করতাম যে পাখি একটা সৌন্দর্য পাখির কত সুন্দর কলরপ এখন পাখি দেখতে যত সুন্দর হ্যাঁ যে পাখি পাখি ডাক পাখি এত সুন্দর আমার পাখি ভীষণ ভালো লাগে ভীষণ